আমি একটা ওলা উবের অটো বুক করতে চাই আমি ঝাড়গ্রাম থেকে বলছি ঝাড়গ্রাম থেকে দীঘা যাব এবং কিন্তু আমার হচ্ছে কালকে অটোটি লাগবে অটোটি হচ্ছে রাত তিনটের সময় এখান থেকে ছাড়বে তবে একটা জিনিস দেখবেন ড্রাইভারটি যেমন ভালো হয় জুনিয়ার ড্রাইভার পাঠাবেন না যাতে একটু বয়স হয় একটু অভিজ্ঞতা থাকে ড্রাইভারের তেমন একটা ড্রাইভার পাঠাবেন আর আর একটা কথা ড্রাইভার যেমন না মালটাল খায় আর ড্রাইভার যেমন ভালো গাড়ি নিয়ে যায় কেন আমার ফ্যামিলি নিয়ে যাব আমি আমি ফ্যামিলিতে দুটো তিনটে বাচ্চাও আছে এবং আমার মা বাবাও থাকবে এবং আমার সাথে আমার স্ত্রীও থাকবে এ একটু সাবধানে গাড়ি চালাতে পারবেন সেরকম ড্রাইভার আপনি পাঠাবেন আর দীঘা যাওয়ার পথে আমি যেখানেই দাঁড়াতে বলবো আমার তো প্রাইভেট কার করছি মানে আমরা যেখানেই দাঁড়াতে বলবো সেখানেই দাঁড়াতে হবে আর আমরা যাচ্ছি মানে চার পাঁচ দিনের ট্যুর সেখানে হোল্ড করবে আপনি কি এরকম ড্রাইভার দিতে পারবেন তাহলে আমার সাথে আপনি কালকে কন্ট্যাক্ট করতে পারেন হ্যাঁ আর একটা কথা আপনার ড্রাইভারকে একটা কথা বলে দিবেন রাস্তায় যেমন আস্তে গাড়ি চালায় যেমন কাউকে ওভারটেক করুক ঠিক আছে এমনভাবে ওভারটেক যেমন না করে যে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কেন আপনার ড্রাইভারের ওপর অনেক দায়িত্ব দায়িত্ব মানে আপনার ড্রাইভার একটা লোক মানে কতগুলো ফ্যামিলির লোককে লিয়ে যাচ্ছে তার উপর পুরো ফ্যামিলির দায়িত্বটা এই কি এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে আমাকে কালকে আমাকে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার নাম্বারটা আপনাকে হোয়াটসঅ্যাপে আমি ম্যাসেজ করে দেব